আমাদের বর্জ্য পদার্থগুলো যেগুলো আছে পশুদের সেগুলো আমরা ঠিক করে রাখি আর তার পরে বাড়ির বাইরের দিকে একটা খাল করে থাকায় যেখানে এই সবগুলো নিয়ে যাওয়া যায় ওখানে থাকে আর ঠিক তার সেই সময়টাতে ওখান থেকে গাড়ি করে বর্জ্য পদার্থগুলো প্রতিটি গাড়ি করে নিয়ে যাওয়া হয় প্রতিটি ক্ষেতে যেটা আমরা ভালো ভাষায় বলি জমি আর আমরা পুরাতন ভাষায় বলি ক্ষেত এই ভাবে প্রতিটি ক্ষেতে দেওয়া হয় আর অনেকটা কাজে লাগে এগুলো আমরা সার হিসেবে কাজ করে যদি বর্জ্য পদার্থ দেওয়া হয় ধান চাষের ক্ষেত্রে কাজে লাগে বা যে কোনো চাষের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হয় সারের থেকে এটা অনেকটা ভালো মনে হয়